হ্যাঁ আমি কখনও কখনও আরাম করা বা ধ্যান করার উপায় হিসাবে তারা গোনা ব্যবহার করেছি আমি মনে করি এটি একটি খুব কার্যকর উপায় এটি আমাকে আমার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং আমার চিন্তা ভাবনাকে শান্ত করতে সাহায্য করে যার মধ্যে দিয়ে আমি আমার নিজের মনোযোগকে বাড়িয়ে তুলতে পারি এবং পড়াশোনায় ভালো ফল আনতে পারি আমি সাধাণত আমার পিঠে শুয়ে পরি এবং আমার চোখ বন্ধ করি তারপর আমি আমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করি এবং আমি একইভাবে তাকিয়ে থেকে তারা গোনা শুরু করি এবং প্রতিটি শ্বাসের সাথে তারা গোনা খেলা খেলে থাকি এবং আমি প্রতিটি শ্বাস ছাড়ার সাথে সাথে আমি দশ পর্যন্ত গণনা করি এবং তারপর আবার শুরু করি আমি এই অনুশীলনটি করার সময় শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাসের চলাচল অনুভব করি আমি আমার শ্বাস প্রশ্বাসের সাথে আমি মনকে শান্ত করতে চেষ্টা করি এবং আমি আমার চিন্তা ভাবনাগুলিকে আসতে এবং যেতে দি কিন্তু আমি তাদের সাথে সেরকমভাবে জড়িয়ে পড়ি না আমি মনে করি তারা গোনা একটি খুব শান্ত এবং প্রশান্ত অনুশীলন এটি আমার শরীর এবং আমার মনকে শান্ত করতে সাহায্য করে এটি আমাকে আরো সচেতন এবং উপস্থিত হতে সাহায্য করে এবং আমার শ্বাস প্রশ্বাসের মনোযোগ কেন্দ্রীভূত করে এবং আমার মন যাতে বি যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে ধৈর্য ধরে শ্বাস প্রশ্বাসের ওপর যদি আমি ফোকাস করি তাহলে আমি আমার মনকে আবার ধীর এবং স্থির করতে পারি তাই আমি মাঝে মাঝেই এই তারা গোনা এবং ধ্যান করার উপায়কে বেছে নিই